ইতিহাসের বইয়েতে যেভাবে ইতিহাস বর্ণনা করা থাকে সেভাবে যদি ইতিহাস পড়া হয় তাহলে আমাদের হয়তো অতীত কালের বিষয়বস্তু সমস্ত কিছুই জানতে পারবো আমরা কত সালে কী ঘটনা ঘটেছে এবং কোন সময়ে কোন যুদ্ধ হয়েছে কার সাথে কার যুদ্ধ হয়েছে এই সেগুলো আমরা কত সালে কোন সময়ে কোথায় কীভাবে যুদ্ধ হয়েছে সমস্ত ঘটনা গল্প আকারে আমরা ইতিহাস বইয়েতে পড়লে বুঝতে পারবো সে বইটা যদি গল্পের আকারে পড়া হয় তাহলে আমাদের ইতিহাসের ঐতিহ্য ভারতের ওই ইতিহাসের যে অতীতকালের যে ঘটনা সেগুলো সে আমরা সুন্দরভাবে গল্পের আকারে মনে রাখতে পারবো এবং যেগুলো পড়লে আরও ভবিষ্যতে সা ছাত্রছাত্রীরা এই এক ইতিহাস বই থেকে সমস্ত কিছুই জানতে পারবে কবে কত সালে কত তারিখে কোন সময়ে কোথায় কী যুদ্ধ হয়েছে কোথায় হলদিঘাটের যুদ্ধ হয়েছে কোথায় মেবার পতনের কারণ কী কারণে যুদ্ধগুলো হয়েছে কোথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কোথায় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে পানিপথের যুদ্ধ কোথায় হয়েছে কাদের মধ্যে হয়েছে কত তারিখে হয়েছে কত সালে হয়েছে সেগুলো সমস্ত কিছুই ইতিহাস বইয়েতে ভালোভাবে দেওয়া রয়েছে এবং কীভাবে আদি মানুষেরা তাদের জীবিকা জীবন জীবিকা নির্বাহ করতো কীভাবে সে আদিম মানুষেরা ফলপাকুড় খেতো কীভাবে পোড়া মাংস খেত বা কীভাবে আগে মানুষ চাকা আবিষ্কার করেছিল কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় সেই নিয়ে সে সেটা জান এ ইয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আগে প্রথমে মানুষ কী ব্যবহার করতো সেখানকার মানুষ প্রথমে গোরু বা ঘোড়া গাধা এ সমস্ত ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো এছাড়া কীভাবে পশু শিকার করতো কী দিয়ে পশু শিকার করতো কোথায় থাকতো গুহায় কীভাবে জীবন কাটাতো কি আগে আগেরকার মানুষের কী পোশাক ছিল সমস্ত কিছুই ইতিহাস বইতে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে সেগুলো থেকে আমরা ঐতিহাসিক জীবন ঐতিহাসিক ঘটনা সবকিছুই জানতে পারি তখনকার মানুষের পোশাক আশাক কথাবার্তা খাওয়াদাওয়া সমস্ত রকম কিরকম ছিল সবকিছু আমরা ইতিহাস পড়লে সে সময় জানতে পারি তারপর মানুষ মরার পরে তাদের কী করা হতো কী কোথায় রাখা হতো এবং আমাদের এখনের এই যে মানুষের ইতিহাস স্বরূপ ও আমাদের জাদুঘর ভিক্টোরিয়া এ সমস্ত কিছু সমস্ত ঐতিহাসিক সরঞ্জাম রা রাখা আসে যেগুলো ইতিহাস বইতে লেখা আছে সেইগুলো পড়লে আমরা সমস্ত কিছু জানতে পারি এবং গল্পের আকারে সেগুলো পড়ি এ যা মনে থেকে যায় এবং মনে গেঁথে যায়